আমি অ্যামাজন থেকে একটা শাড়ি কিনেছিলাম শাড়িটির মান খুব নিম্ন শাড়িটির রঙটাও ফ্যাকাশে ছবিতে যেরকম দেখেছি সেরকম রঙের নয় শাড়িটা একটু তুলো ওঠা সুতো বেরিয়ে আছে সুতোয় টান পড়েছে মাঝখানে কাটাও আছে এই জন্য শাড়িটা আমার পছন্দ হয়নি